হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা কখন থেকে হল বাড়িতে তো ঠিকঠাক ছিলো আমি একটু বাইরে আছি তো একটু যেতে একটু লেট হবে খুব মুশকিলে পড়ে গেলাম তো হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি আসলে একটা মিটিংয়ে আছি তো আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনারা একটু দেখে রাখুন তা আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি আমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে পড়ছি কিন্তু যেতে তো একটু টাইম লাগবে রাস্তাতে আমি তো বাড়িতে নেই একটু দূরে আছি বাড়ি ছাড়া আমি আসছি আমি আসছি বাড়িতে আর কেউ নেই যাওয়ার মতো আমি আসছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে যাব এই তো মানে আমি এখন আছি এই চাম্পাহাটিতে আছি এখান থেকে ট্রেন ধরেই চলে যাব না না আমি যাচ্ছি হসপিটালে অ্যাডমিট করানোর দরকার নেই আমি আমি গিয়ে করাব আমি আসছি এক্ষুনি